আমার মতে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষি শিল্পের উন্নতির জন্য যে সবগুলি করা উচিত সেগুলি হল যেমন এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের চাষবাস করছে মানুষ যেমন শাকসবজি চাষ করছে যেমন ধান চাষ করছে এগুলি এগুলি বর্ষার জলে অনেক কিছু বুড়িয়ে যাচ্ছে অনেক জমি বুড়িয়ে যাচ্ছে সেগুলি সেগুলি বাঁচিয়ে রাখার জন্য জল যাতে জমিয়ে রাখার জন্য একটা বি খাল খাল বা ডোবা কেটে রাখা উচিত সে জমিটা যাতে না ডোবে আর সে পাশেতে সে একটা ভালো ডোবা পুকুর খাল ইত্যাদি যা যা কিছু কেটে রাখবে সেগুলি তোমার চাষের জমির পক্ষে সেটা অনেক ভালো হবে এবং যেসব এখন দেখা যাচ্ছে যে মানুষ গীষ্মকালে যেসব শ্যালো থেকে জল উঠছে না জল না ওঠার কারণে অনেক অনেক চাষি লোন নিয়ে বা কোনো কিছু নিয়ে যে লিজ নিয়ে যেসব জমি চাষ করছে সেসবগুলি চাষের জমি ভালো ফল দিচ্ছে না জল না ওঠার কারণে এগুলি খুব চাষিদের খুব সমস্যার মধ্যে ফেলছে এভাবে দেখা যাচ্ছে যে কোনো কোনো চাষি আত্মহত্যাও করছে তাদের জন্য একটু লোনের ব্যবস্থা করা উচিত এভাবে উন্নতি করলে খুব ভালো হয়